সাধারণত আঁকার সময় আমার যে শব বা যে ধরনের সরঞ্জাম আমি ব্যবহার করে থাকি সেগুলি হলো আর্ট পেপার আর্ট পেপারে খুবই গুরুত্বপূর্ণ আঁকার জন্য আমি আর্ট পেপারে এঁকে থাকি এবং রাবার পেনসিল রঙ তুলি এইসব মিনিমাম আঁকতে গেলে তো এইসব দরকারই তো এইগুলোই আমার লাগে আর প্রিয় ব্র্যান্ড বলতে আমার তেমন কোনো কিছু না নেই আমার যেটা ভালো লাগে যখন আমি সব রকম সব কিছুই ইউজ করি যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি প্রিয় বলে যে এটাই প্রিয় এটাই করতে হবে সেরকম কোনো ব্যাপার না যখন যেরকম মনে হয় যে এটা একটু করে দেখি কেমন হয় ওটা করলাম পরে আবার একটা কিছু নিউ ট্রাই করি যে এটা দেখি কেমন তো এরকমই করি আর আমি নেই আমাদের এখানেই পাশে কোনো দোকান থেকেই সব কিছু কিনি আমার আঁকার জন্য যে সব কিছু প্রয়োজন দোকান থেকে না হলেও আমি অনলাইনেও অর্ডার দিই এখন অনলাইনের খুব ভালো সাপ্লাই দেয় এই সবগুলো আর অনলাইন থেকে আমি খুব ভালো জিনিসপত্র পাই তাই বাড়ির থেকেই আমি দেখে নিই সব কিছু দেখে এবং অনলাইনেই অর্ডার দিই মাঝে মাঝে খুব এমার্জেন্সি থাকলে তখন আমি পাশ বাড়ির পাশের দোকান থেকেই নিয়ে আসি প্রথমে আমি প্রচুর ঠকে গিয়েছিলাম তখন আমি প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা কিনলে ভালো হবে কোন প্রোডাক্ট মানে কেমন কী হবে আমার তখন অতটা আইডিয়া ছিল না বাট এখন অনেকটা হয়ে গেছে করতে করতে প্র্যাকটিস তো তখন আমি খুব মানে অত জানতাম না রঙের বিষয় তো প্রথমে আমি কিনেছিলাম খুবই কম টাকা খরচ করে তো কিনে আমি খুবই ঠকে যাই কারণ সেগুলো তেমন একটা ভালো আসেনি তো পরে আমি আবার আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনি যে কোথায় ভালো কী পাওয়া যায় তো তারপর তাদের সঙ্গে যোগাযোগ করে আমি পরে আবার ভালো দোকান থেকে ভালো জিনিসপত্র কিনা শুরু করলাম তারপর আমি অনলাইনে দেখতে শুরু করি অনলাইন থেকেও আমি অর্ডার করি আর আমার মনে হয় আর্ট সাপ্লাই স্টেশ স্টেশনারি ব্যয়বহুল কারণ দিন দিন যেভাবে জিনিসপত্র যেভাবে রঙ বা সব কিছুরই যেভাবে দান দাম বাড়ছে অনেকের পক্ষে সেরকমভাবে কিছু কেনা সম্ভব নয় তো অবশ্যই এটা আর্ট সাপ্লাই আমি মনে করি যে আর্ট সাপ্লাই একটা স্টেশনারি ব্যয়বহুলই বটে আমার এরকম মনে হয় দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সব কিছু তো আমার মনে হয় যে আর্ট সাপ্লাই স্টেশনারি ব্যয়বহুল